হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ কী দরকার বলুন জামার ছিট বিভিন্ন ধরনের আছে দাম কেমন হবে বলতে দাম নিম্নে তোমার পাঁচশো থেকে শুরু পাঁচশো থেকে তার উপর থেকে ভালগুলো আরো বেশি দাম পাঁচশো ছশো সেরকমই হিসেবে বলতে গেলে ওই পাঁচশো থেকে শুরু এখন এই পূজার সময় বুঝতেই তো পারছেন তা কি আপনি নেবেন ঠিক আছে তা আপনাকে কবে দিতে হবে তা আপনি এত দিন কোথায় ছিলেন পুজো তো এসে গেছে আরে